বাংলা ভাষা টা সত্যিই খুব অস্বাভাবিক ভাষা এই ভাষাটার জন্যই আমি খুব গর্বিত আমি বাঙালি এ জন্য আমি আরও বেশি গর্ববোধ করি আমরা আমি বাংলা নিয়ে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র তারাশঙ্কর এনাদের লেখা পড়েছি গল্প উপন্যাস অনেকটাই পড়েছি এনাদের সম্পর্কে এনাদের পড়াগুলো পড়ে আমার খুব ভালোই লেগেছে আর যেমন আমরা মানে বাড়ি থেকে বের হবার সময় যে আমরা বলি যে আম যে আমি আস আমি আসি কিন্তু এরা আমার বলতে হবে যে আমি আস আমি আসছি কিন্তু আমরা এই অস্বভাবিক শব্দগুলো ব্যবহার করছি দিনের পর দিন তারপরেও এই বাংলা ভাষা আমার খুব ভালো লাগে আর আমি বাংলা ভাষার জন্য গর্ববোধ করি আর আমি চাই এটা পুরো পশ্চিমবাংলায় এই বাংলা ভাষাটা ছড়িয়ে যাক যদিও আমাদের মানে রাষ্ট্রীয় ভাষা হিন্দি তবুও আমি চাই যে বাংলা ভাষাটাও সব জায়গায় ছড়িয়ে যাক